আমার কোনো প্রিয় বুনন বা সেলাই বই বা ইউটিউব চ্যানেল নেই কিন্তু এরকম অনেকেই ইউটিউব চ্যানেল আছে ইনসটাগ্রাম পেজ আছে যেগুলোকে আমি সাবস্ক্রাইব করেছি ফলো করি যেগুলো সেগুলো দেখে আমি অনেক অনেক কিছু শিখেছি জানতে পেরেছি সেগুলো থেকে অনেক নতুন নতুন অনেক সেলাই নিত্য নতুনের ডিজাইন শিখেছি সেগুলো দেখে ওগুলো দেখেই আমি এখন একটা টেলার টেলার দোকান খুলেছি সেগুলো দেখেই ইন্সপায়ার হয়ে তো আমি এখন ওখানেই সেলাইয়ের কাজ করি নতুন নতুন চুড়িদার শাড়ির নিত্যা নতনের কাজ ব্লাউজ এগুলো বানাই কাস্টমার যেমন আসে সেই অনুযায়ী তাদের মতামত নিয়ে তাদের মন মন মতো ডিজাইন নিয়ে আমি সেগুলো বানানোর চেষ্টা করি সেগুলো যদি আমি নাও জানি এই ইউটিউব চ্যানেল দেখেই আমি একটু দেখে নিই দেখে শিখে নিয়ে তাদেরকে বান তেমন মতো বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর ইউটিউব চ্যানেল দেখে আমার সেগুলো অনেক হেল্পফুল সেগুলো ভিডিওগুলো দেখে আমার আর হচ্ছে আমি সেগুলো প্রতিনিয়তই দেখি বিভিন্ন রকমের সেলাই আছে যেগ যেমন হচ্ছে হিম সেলাই অনেক ফুলের ডিজাইন অনেক কিছু আছে সেগুলোই আমি ইউটিউব দেখে শিখি প্রতিনিয়ত এক একজনের এক একটা চ্যানেলে গিয়ে ভিডিও দেখি সেগুলো দেখার পরে আমি কাস্টমারদের মতামত অনুযায়ী তেমন ডিজাইন বানানোর চেষ্টা করে তাদেরকে তাদেরকে দিই তারাও বেশ পছন্দ করে ডিজাইনগুলো তো এখন আমার দোকানে ভালোই কাস্টমার আসছে তো এর জন্য সব থেকে আমি থ্যাংক ইউ জানাবো ইউটিউব চ্যানেলের প্রত্যেকজনকে যাদেরকে আমি ফলো করে এত মানে এগুলো শিখেছি আর ই আর বোনার কাজে সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিস হচ্ছে যেটি হচ্ছে সুঁই আর সুতা যেগুলো না হলে একদমই কাজের নয় যেগুলো না হলে একদমই কাজ করা সম্ভবই নয় তো সেইগুলোই হচ্ছে শুঁই সুতা এখন বিভিন্ন রকমের অনেক নিত্য্যা নতুনের সুতা উঠেছে শুঁই উঠেছে মেশিন আছে সেগুলো দিয়েও সেলাই করা যায় কিন্তু হাতের সেলাই অনেক সেলাই আমি শিখেছি ইউটিউব দেখেই আর